হ্যাঁ হ্যালো কে বলছেন ও হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ দেখুন ও তো আগের মাসে হ্যাঁ আপনি বলতেন ওর শরীর অসুস্থর জন্য মানে নিজেই ক্লাস করতে পারেনি তো এখনও পারফরমেন্সের দিক থেকে মোটামুটি ভালোই করছে তো ও যদি মানে চায় তাহলে আমি একটা তুলিয়ে দেবো নাচ আর এমনি পাড়াতে যদি সমবেত নৃত্য করে তাহলে তো আমার আমার এখানে যারা করে তাদের কয়েকজনকে নিয়েই করাতে পারি আর যদি ও বলে যে আমি একক করব আমি সেটাও তুলিয়ে দিতে পারব অসুবিধা হবে না কিন্তু ওর এখন যেহেতু শরীরটা একটু দুর্বল তো দেখুন আপনারা যদি বলেন আমার কিছু অসুবিধা নেই ও নিজে কী চাইছে ও হ্যাঁ না ও যদি নিজে করে তাহলে তো খুবই ভালো সরস্বতী পুজোয় একটা অনুষ্ঠান হবে সেখানে একটা পারফর্ম করা তো জরুরি হ্যাঁ ও এমনিতে নাচার নাচের ওর মানে বডি ল্যাঙ্গুয়েজ বা ওর বাকি সমস্ত ভঙ্গি কিন্তু খুব সুন্দর মানে আমার নিজের খুব ভালো লাগে তো ও তাহলে ওকে পাঠান কালকে আমি ওকে এই কদিনের যে কদিন সময় আছে আমি একটা নাচ তুলিয়ে দেবো আমি করিয়ে দেবো অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে রাখছি হ্যাঁ